পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসায়িক ইভেন্ট বা সম্মেলনগুলির মধ্যে আমি জানি যেগুলো আমি সেগুলোই বলছি যেখানে সবাই বিনিয়োগ করে তো এরকম সম্মেলনগুলি হয়ে থাকে বিভিন্ন বড় বড় ফাইভ স্টার হোটেলে তো এগুলো জাতীয় স্তরেও থাকে আন্তর্জাতিক স্তরেও থাকে এবং বিভিন্ন শিল্প থেকেও হয় আইটিসি সোনার বাংলাতেও অনেক এরকম ইভেন্ট বা সম্মেলন হয়ে থাকে যেখানে বড় বড় আন্তর্জাতিক ব্যবসায়ীরা আসেন এবং অনেক কর্মের সুযোগ হিসেবে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেন এছাড়াও তারা আমাদের পশ্চিমবঙ্গের সাথে অংশীদারিত্বভাবে কাজ করতে চান এবং তারা আমাদের যে ব্যবসায়িক সংস্থাগুলি রয়েছে তাদের সাথে কথা বলে তাদেরকে কিছু টাকা সাহায্য দিয়ে বা অর্থের সাহায্য দিয়ে তারা একসাথে টাই আপ করে কাজ করতে চান এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা তারা দিতে চান যে তাদের পক্ষ থেকে যেটা করা সম্ভব তারা আমাদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের জন্য তারা করতে চান তো এইসব সম্মেলনে তারা এই নিয়েই আলোচনা করেন আর এইসব সম্মেলনের মধ্যে কিছু কিছু উল্লেখিত হল অর্থনৈতিক হিসাবে কিছু সম্মেলন হয় কিংবা অ্যাকাউন্টেন্সির উপরে সম্মেলন হয় কিংবা ওয়ার্ল্ড কনফারেন্স অফ সাপ্লাই চেন যেটা আমাদের খাবার দাবারের উপরেও ব্যবসার সম্মেলন হয় তো এগুলোতেই তারা যারা ব্যবসায়ীরা রয়েছে বড় ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে আসেন এসে তারা এক একজন ছোট ছোট ব্যবসায়ীদের সাথে কাজ করতে চান এবং তারা সেই হিসেবেই সুযোগ পান তাদের সাথে কাজ করার জন্য